হ্যালো হ্যাঁ দাদা বলছি আপনার দোকানে মুরগি কেমন দাম চলছে ও আর কাটা নিলে কিন্তু আমাদের ওই আপনার দোকানের ঠিক আগেই একটা দোকান আছে ওখানে আমি জিজ্ঞাসা করলাম ওখানে যে বললো যে একশো কুড়ি করে চলছে আর কাটা নিলে একশো নব্বই করে চলছে আপনি এতো বেশি বলছেন হ্যাঁ জানি ওই জন্য তো আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনার দোকানে ভালো মুরগি পাওয়া যায় কারণ আগে একবার খেয়েছিলাম ভালো স্বাদ হয়েছিলো হুম কিন্তু একটু দাম কমানো যায় না আমাদের তো একটা বাড়িতে অনুষ্ঠান আছে তো আমি অনেক মুরগি রিতাম নিতাম তাহলে একটু দাম কমালে ভালো হতো আমাদের প্রায় পঞ্চাশ কেজি মতো লাগবে আপনি বলুন পঞ্চাশ কেজি মতো দিলে আপনি কি গোটাই দেবেন নাকি কাটা নিলে ভালো হয় পঞ্চাশ কেজি তাহলে আচ্ছা বলছি যে আপনি কি একজন মানে ওই যে মুরগিটা যে আপনি গোটা দেবেন বলছেন তা কাটার জন্য কি কাউকে আপনি দেবেন ও মানে আমাকে টাকা দিতে হবে কিন্তু আমি ভেবেছিলাম যে পঞ্চাশ কেজি নেবো কারণ আগেরবার একটা অনুষ্ঠানে করেছিলাম তখন কিন্তু মাংসর দোকানদারই ফ্রি দিয়েছিলো তার ছেলেটাকে কাটার জন্য আপনি একটু দেখুন না ওটা ফ্রিতে করা যায় কি বা সামান্য কিছু টাকার বিনিময়ে যদি করা যায় আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ তাহলে আমি কালকে গিয়ে আপনার কাছ থেকে মুরগিটা নিয়ে আসবো কালকে সকালে যাবো আটটার সময় দোকান খোলে তো আটটার সময়

ঠিক আছে তাহলে কালকে গিয়ে দেখা হবে